হ্যাঁ হ্যালো ক্যালকাটা চিটচ্যাট বলছেন ওখান থেকে আমি এই আপনাদের ওখানেই থাকি তো আমার কিছুগুলো অর্ডার লাগবে তো আপনি কি দিতে পারবেন আচ্ছা আমার এক ঘন্টার মধ্যে অর্ডার লাগবে কিন্তু আচ্ছা হ্যাঁ আপনার ফুচকা পাপড়ি চাট কচুরি চাট রাজ কচুরি রয়েছে তাহলে ফুচকা হ্যাঁ তো ফুচকা আপনার যদি পঞ্চাশ পিস নিই তাহলে কত পরবে

তার মানে আপনি ওয়াটস অ্যাপে আমাকে ওই ইয়েগুলো পাঠিয়ে দেবেন কত কি পড়ছে ঠিক আছে তা আর পাপড়ি চাটে হ্যাঁ পাপড়ি চাটে এক প্লেট কত কটা থাকে আচ্ছা সস সস কি দেওয়া হয় হ্যাঁ তো আমার কুড়িটা লাগবে তো দশটা নিরামিষ আর দশটা আমিষ মানে পিঁয়াজ ছাড়া মানে থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে ওই পাঁচটা দশটা পাপড়ি চাট দিবেন সেটাতে পেঁয়াজ কুচি থাকবে আর পাঁচটাতে থাকবে না টমেটো কুচি কিন্তু সবগুলোতে দিবেন ধনেপাতাও দিবেন সবই দিবেন শুধুমাত্র দশটা নিরামিষ করবেন দশটা আমিষ করবেন আর রাজ কচুরি দশটা দিবেন রাজ কচুরির কি কি থাকে আচ্ছা কত কত আচ্ছা ওটাতে দই কি থাকে হ্যাঁ তাহলে দইটা একটু বেশি করে দিবেন আর ঝাল কিন্তু কম হ্যাঁ ঝাল বেশি না আর টকটাও কম হ্যাঁ জ্যাম জেলি হ্যাঁ আমি বাড়িতে একবার ডিস আলোচনা করে পর তারপরে আপনাকে জানাব জ্যাম জেলি দরকার কিনা ওটা কি ভালো কো ভালো গুণমানের আচ্ছা তাহলে পরে আপনি আগে এগুলো দিন তারপরে তখন বলব আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বলছি ফুচকা দিবেন পঞ্চাশ পিস আর কচুরি চাট দিবেন দশ দশটা দশটা কচুরি আর আলাদা আলাদা করে দিবেন সবকিছু মানে চাটটা আমরা বাড়িতে করে নিব তো তার জন্য আলাদা আলাদা প্যাকেটে আলাদা আলাদা দিবেন সবকিছুই আলাদা আলাদা দিবেন হ্যাঁ আর পাপড়ি চাট হচ্ছে কুড়ি কুড়ি প্লেট হ্যাঁ আর রাজ কচুরি হচ্ছে দশটা হ্যাঁ তো এগু এগুলো আপনি ঝালটা বুঝতে পারলেন তো হ্যাঁ আপনি ওয়াটস অ্যাপে কি পরছে না পরছে ওটা আপনি পাঠিয়ে দেবেন তখন আমি আপনাকে লোকেশানটা দিয়ে দিব আচ্ছা আপনাদের ডেলিভারি কি করা হয় আচ্ছা তা ডেলিভারি চার্জটাও কি মানে ওটা কি আপনারা দিয়ে দিবেন না ওটা আমাকে আলাদাভাবে দিতে হবে হ্যাঁ তো আচ্ছা তো ওটা তখনই বলে দিবেন আমাকে ওয়াটস অ্যাপে তাহলে সুবিধা হবে দিয়ে দিব তাহলে আমি আচ্ছা তাহলে আপনি এক ঘন্টার মধ্যে এইটা কিন্তু সব কিছু রেডি করে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আজকে আমি দেখে খেয়ে পর দেখি যে স্বাদ কেমন তখন অবশ্যই দেব আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখলাম আপনি তাহলে পৌঁছে দিবেন আর ওয়াটস অ্যাপে সব কিছু দিয়ে দিবেন হ্যাঁ তো আপনাকে লোকেশানটা আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে রাখছি হ্যাঁ